আমার ভ্রমণের সমায় সবচেয়ে সাধারণ মাধ্যমগুলি যদি আমি ধরি সেটা হচ্ছে বাস ট্রেন আর কোথাও কাছাকাছি যাওয়ার জন্য হলে অটো বা রিক্সা আমি কিছু দিন আগেই পুরী গেছিলাম সেখানে যাওয়ার সময় ট্রেনে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে আমি ট্রেন হিসেবে বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট বুক করেছিলাম একজনের মাথা পিছু সাত হাজার টাকা করে পড়েছিলো আমাদের ট্রেন রাত ঠিক আটটার সমায় ছিলো সেই সময় মতো আমরা সবাই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং এবং সাড়ে সাতটার মধ্যেই ট্রেনটি স্টেশানে চলে এসেছিলো এবং আমরা টিকিট দেখে যে যার জায়গা মতো বসে পড়েছিলাম এবার ট্রেনের ভেতরের যদি আমি কিছু কথা বলি ট্রেনের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর ছিলো চেয়ারগুলো খুব বসার জায়গা যেগুলো ছিলো সেগুলো খুবই সুন্দর ছিলো আমরা যেমন ভাবি সেইভাবেই যেমনভাবে চাই সেভাবেই বসতে পারছিলাম নিয়ে এবং রাতের খাওয়ার হিসেবে আমাদের কাছে চলে এসেছিলো ভাত রুটি পানীয় ডাল সবজি ওর দই দিয়েছিলো খাবারগুলো খুবই ভালো ছিলো ট্রেনে বসে সুন্দর প্রাকৃতিক ভালো ভালো দৃশ্য উপভোগ করতে করতে আমরা ঠিক সকাল আটটার মধ্যেই পুরী পৌঁছে যাই এই এখানে যদি আমি বলি যে যদি আমি অন্য কোনো ট্রেন বুক করতাম তাহলে সেটা পরের দিন মানে সকালবেলা পুরী পৌঁছোতে পৌঁছাতে প্রায় দশটা বেজেই যেতো কিন্তু বন্দে ভারতের এটাই আমার খুব ভালো লেগেছে যে আমরা সকাল আটটার মধ্যেই পুরী স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমার বন্দে ভারত এক্সপ্রেসের সাথে আমার যে অভিজ্ঞতাটা সেটা খুবই আমার স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন